বাংলা ভাষা আমাদের মাতৃভাষা মাতৃভাষা হলেও সেটা সব জায়গায় চলিত সেটা সেটা সব জায়গায় চলিত না যেমন স্কুল কলেজ যে কোনো জায়গায় গেলে ইংলিশে বা হিন্দিতে বলতে হয় যার জন্য ছোটো ছোটো বাচ্চারা বাংলা ভাষা ভালো করে বলতেও পারে না বুঝতেও পারে না অথচ অন্য কেউ যদি তাদেরকে বলে বাংলা ভাষায় কথা তারাও সেটা বলতে পারে না বুঝতে পারে না ও ও হিন্দিতে কিংবা ইংলিশে বললে তারা ভালোভাবে বুঝতে পারে ও বলতেও পারে যার জন যার জন্য এখন বাংলা ভাষায় সব কিছুটা চালু ক চালু করা হয়েছে এখন যে কোনো জায়গায় স্কুল কলেজ টিউশুনি যে কোনো জায়গাতেই বাংলা ভাষাটা এখন চালু ও যে কোনো জায়গার বাচ বাচ্চা বা ছেলেমেয়ে সবাইকে সবাই বাংলা কথা বলতেও পা বাংলা কথা বলতেও পারে ও বুঝ ও বুঝতেও পারে এখন কারোরই বাংলা কথা বলতে বা বুঝতে কারোরই কারোরই অসুবিধা হয় হয় না হয় না ও কিছুদিন আগে কিছুদিন আগে সব বাংলা ভাষা এতটা চলিত ছিল না স্কুল টিউশুনি কলেজ সব জায়গায় ইংলিশে বা হিন্দিতে কথা বলতে হত ও যে কোনো বাইরের বা বাইরের জায়গাকে গেলে সেখানেও বাংলা ভাষা অতটা কেও বলতেও পারত না ও বুঝতেও পারত না তাই আমরা কো আমরা কোনো বাই আমরা বাইরের কোনো জায়গাকে গেলে আমাদের হিন্দি কথা বা ইংলিশ কথা বলতে অসুবিধে অসুবিধে হয় তার জন্য এখন বাংলা ভাষায় কথা বলা বা বাংলা ভাষায় পড়া চাল চালু করা হয়েছে তার জন্য এখন সব কিছু বইও বাংলাতে বাংলাতে বের করা হয়েছে যেমন ইতিহাস ভূগোল বিজ্ঞান পরিবেশ বিদ্যা সব কিছুই বাংলা ভাষায় প বাংলা ভাষায় চা বাংলা ভাষায় পড়া হয় ও বাংলা ভাষাতে যে কোনো ও বই বের করা হয়েছে যাতে কোনো ছেলে মেয়ে বা কোনো বাচ্চার অসুবিধা না হয় স্কুল টিউশন কলেজ কোনো জায়গাতেই যাতে না আটকে যায় ও এই ও এইখান এই এই প্রচেষ্টায় লোকেরা সংকীর্তনের মাধ্যমে বা হরিনামের মাধ্যমে জড়িত হয়েছে